হুম হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ এটা জুতোর দোকান বলুন কী দরকার এবারে শুনুন আমাদের আমাদের দোকানে অনেক ধরনের ডিজাইন আছে অনেক কোয়ালিটি অনেক কোম্পানি ভালো ভালো নামীদামি কোম্পানি জুতো পাওয়া যায় এবং রোগীদেরও জুতো পাওয়া যায় সবধরনেরই জুতো পাওয়া যায় এবারে আপনি কোনটা নেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে না এবারে আপনি বলুন কোনটা নেবেন ও ও ঠিক আছে বুঝতে পারছি আপনি আপনার পরার জন্য জুতো নেবেন আর ঠাকুমার জন্য হচ্ছে সে একটা রোগী রোগীর জন্য যাতে সে আরামদায়ক হয় সেরকম জুতো তাই তো ও ঠিক আছে বুঝতে পারছি তাহলে শুনুন এবারে রোগীর কথাটাই আগে আসছি যেহেতু রোগী তো আগে ওই জন্য বলছি রোগীদের জন্য আমাদের কাছে ভালো কোম্পানির ভালো কোয়ালিটির জুতো আছে এবারে স্পঞ্জের জুতো কিন্তু শুনুন এবারে আপনার যেরকম জুতো লাগবে সেরকম যেরকম দামের কিন্তু স্পঞ্জের জুতো রোগীদের মানে ভালো কোয়ালিটি একটু দাম হবে বুঝলেন এবারে শুনুন ভালো কোম্পানি নিতে গেলে দুহাজার টাকা পড়ে যাবে আপনার ওই রোগীর জুতোটাই এবারে যদি একটু কমা কোয়ালিটি নেন তাহলে বারোশো তেরোশোর মধ্যে আসতে পারে তবে শুনুন ওই দুহাজার টাকা যেটা বলছি ভালো কোম্পানি এবার আপনি যেহেতু আমাদের রেগুলার কাস্টমার আপনার জন্য কিছু কম করে দেড় হাজারে নিয়ে আসতে পারি হ্যাঁ বলছি হ্যাঁ আপনি যেরকম বলছেন ওরকম অনেক ধরনের ডিজাইনের এসেছে তবে হিল তোলা জুতোটা খুবই ভালো কোয়ালিটি এবং ভালো কোম্পানির এসেছে এবারে এবারে যে মাল এনেছি আমরা ওই হিল তোলা জুতোরই বেশি নিয়ে এসেছি এবার আপনি যদি দোকানে এসে ভালো করে চয়েস করতেন তাহলে আমাদের খুবই সুবিধা হতো এবারে আপনি হিল তোলা জুতো বলছেন হিল তোলা চারশো পাঁচশো টাকারও আছে কিন্তু এবারে যে মালগুলো এনেছি আমরা একটু ভালো কোয়ালিটি ভালো টেকসই বহুদিন টিকবে সেটা হচ্ছে আপনার পড়ে যাবে ছশো থেকে সাড়ে ছশো পড়ে যাবে কিন্তু আপনার জন্য কিছু কম করতে পারি যেহেতু আপনি আমাদের রেগুলার কাস্টমার একটু দেখে শুনে করে দিতে পারি বুঝলেন হুম আমাদের আপনাকে বলে দিচ্ছি আমাদের ছটা থেকে বারোটা অব্দি দোকান খোলা থাকে আর বিকেলে চারটে থেকে সাড়ে সাতটা অব্দি দোকান খোলা থাকে আপনি এই টাইমের মধ্যে এসে আমাদের দোকানে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হুম ঠিক আছে হুম হুম ঠিক আছে হুম